ভারতবর্ষ মূলত কৃষিপ্রধান দেশ তথাপি ভারতবর্ষে কৃষকদের আত্মহত্যা আমাদের সরকার এবং সাধারণ মানুষদের কাছে খুব চিন্তার একটি বিষয় কৃষকদের এই আত্মহত্যার মানসিকতা কাটাতে বা তাদের সাহায্য করতে ভারত সরকার থেকে কিষান কল সেন্টার বলে বিভিন্ন হেল্পলাইন চালু আছে এই কিষান কল সেন্টারে যে নম্বরগুলিতে যে কোনো সময় ডায়াল করলে পাওয়া যাবে সেই নম্বরটি হল এক পাঁচ পাঁচ দুই ছয় এক অথবা শূন্য এক এক দুই চার তিন শূন্য শূন্য ছয় শূন্য ছয় আমাদের এলাকায় বিভিন্নভাবে কৃষদের সহায়তা করার জন্য কৃষক কাউন্সিলিং সেন্টার আছে যার অপর নাম বন্ধু বৎসল সেন্টার এইখানে বিভিন্ন ধরণের যারা কৃষকের সঙ্গে যুক্ত চাষবাস সম্পর্কিত বিভিন্ন তথ্য বা ফসল আনাজ ইত্যাদি সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে বিভিন্ন কৃষকদের আগমন ঘটে